আমাদের বাড়িতে পারিবারিক একটা রেসিপি আছে যা প্রজন্মের মধ্য দিয়েই চলে আসে যেমন আমাদের বাড়িতে আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুর সময় থেকে শ্বশুর মশাইয়ের নামের দিন হরিনাম চলে সেই সময় কয়েকটি সাধুকে ও বামুনকে খুব খাওয়ানো হয় সেই খাওয়ানোতে কী হয় হরিনামে নিরামিষ ভাত খাওয়ানো হয় নিরামিষ ভাতের সাথে থাকে ডাল শুক্তো পোস্ত পরমান্ন এটাই আমরা যেমনভাবে পালিত করে আসছি আমাদের পরপর আমার ছেলে আমি সবাই আমরা এবং আমাদের আগে থেকেও এটা তার বাবা মায়ের আমল থেকে চালু ছিল তাই প্রজন্মের মধ্য দিয়ে এই দিনটিতে একইভাবে ওই ডাল পোস্ত এবং শুক্তো একটা রেসিপির মতোই চলে আসছে আমরা মনে করি যে আমাদের এই দিনটিতে সবাই খুব এক কাছে হয়ে এবং নিরামিষ হলেও এই শুক্তো আর পোস্ত দিয়ে ভাত খেতে খুবই আনন্দ পায় এবং সকলেই আনন্দের সাথে নামে আসে